হ্যাঁ শিশুদের বাংলা ভাষা শেখানো তো খুবই গুরুত্বপূর্ণ এবং তার অনেকগুলো কারণ আছে এক নম্বর বলতে গেলে শিশুদেরকে আমরা আমরা আমাদের সাধারণ মানুষের একটা ধারণা চলে এসছে যে বাংলা ভাষায় কিছু নেই যা আছে ইংরাজিতে আছে কিন্তু না বাংলা ভাষা এবং বড়ো বড়ো কবি সাহিত্যিকরা বলে গেছেন যে মাতৃভাষাকে যারা অবহেলা করে সেই জাতি মুখ থুবড়ে পড়ে তো আমাদের মাতৃভাষাকে কখনই অবহেলা করতে পারি না সেই মাতৃভাষাকে শেখানোর গুরুত্ব অপরিসীম কারণ আমরা অন্য ভাষাকে শিখবো আমরা মাতৃভাষা দিয়েই মাতৃভাষার সাহায্যেই আদার্সওয়াইস আমরা যদি অন্য ভাষাকে ডাইরেক্ট অ্যাডপ্ট করতে পারবো না কারণ মাতৃভাষার পরিবেশটা আমাদের কাছে আছে অন্য ভাষার পরিবেশ আমাদের কাছে থাকে না এটা একটা কারণ এবং মাতৃভাষা আমরা অন্য ভাষায় কথা বলতে পারি সব পারি কিন্তু আমরা আমাদের আবেগ আমাদের ইমোশন আমাদের চিন্তাভাবনা প্রকাশ করতে পারি সব থেকে উত্তম রূপে মাতৃভাষায় অতএব আমাদের যদি বাংলা মাতৃভাষা হয় অবশ্যই বাংলা ভাষা শেখা খুবই জরুরি এবং যাদের মাতৃভাষা বাংলা নয় তারাও বাংলা ভাষা শিখতে পারে কারণ বাংলা ভাষার ঐতিহ্য অনেক পুরনো দিনের এবং বাংলা ভাষা অনেক দিন বাংলা ভাষা অনেক দিন যাবত একটা অ বিজ্ঞান সম্মত ভাষা এই ভাষা শিখলে অন্য যে কোনো ভাষাকে খুব সহজে শেখা যায় এসব কারণের জন্য আমরা বাংলা ভাষা শিখতে পারি